আমি এই জিনিসগুলি কার্টে রাখলাম

পাঁচ কেজি ডাল তিন কেজি আলু সাত কেজি

দু কেজি সর্ষের তেল এক কেজি লবণ পাঁচশো পাঁপড় এক কেজি হলুদ এক কেজি লঙ্কা পাঁচশো জিরে এক কেজি মরিচ দু কেজি ধনে পাঁচশো মারগো সাবান দুটো ডেটল একটা শ্যাভলন দুটো টি শার্ট মোজা একটা কুর্তি দুটো ওড়না একটা শাড়ি দুটো ম্যাক্সি একটা জিন্স প্যান্ট দুটো লেগিংস একটা প্লাজো দুটো বাবা সুট একটা ফ্রক দুটো কিন্তু না এখন সব নেব না এখন শুধু এগুলো নিচ্ছি বাকিগুলি কার্ট থেকে নামিয়ে দিলাম চাল থাক ডালটা নেব আলু পেঁয়াজ নিয়ে নিই সর্ষের তেল থাক লবণটাও থাক পাঁপড়টা নেব হলুদ লবঙ্গ থাক জিরে মরিচ ধনে টা নেব মারগো সাবান নেবো ডেটলটা থাক স্যাভলনও থাক টি শার্টটা থাক মোজা থাক কুর্তিটা নেব ওড়না শাড়ি ম্যাক্সি থাক জিন্স প্যান্টটাও থাক লেগিংসটা নেব প্লাজো বাবা সুট ফ্রকটা থাক